হ্যাঁ দাদা বলছি আপনার যে অনলাইনে দেখলাম যে সাইকেলের যে ব্যানারটা ছিলো ওইটা নিয়ে ফোন করেছি আপনার নম্বরটা পেয়েছি বলছি আপনাদের দোকানে কী কী সাইকেল পাওয়া যায় তেমন সব সাইকেল আছে তো বলছি হ্যাঁ বলছি সব ভালো রেট রেট একটু বলতে কতো দিয়ে শুরু সাইকেলগুলো অনলাইন বুকিং আছে তো ডেলিভারি কি ফ্রি নাকি এমনি ডেলিভারি ডেলিভারির কোনো আছে হুম হুম তাহলে আপনি আপনি তাহলে বলুন যে লিডার বিস্ট বলে ওই সাইকেলটি আছে ওট ওটার আমি আমি ওটা অনলাইনে বাজেট দেখলাম যে আপনাদের এই ওয়েবসাইটে যে ওটার দাম আট হাজার ওটার কি কোনো ডিসকাউন্টে হবে একটু বেশি করে ডিসকাউন্ট দিতে পারবেন না আ আপনার একটু বেশি করে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে ভালো হতো